ইয়ংবেলায় আমরা অনেক দৌড়িয়েছি খেলাধুলা করেছি ইয়ে করেছি কিন্তু এখন আমার বয়স হয়ে গেছে আর স্ট্রোক রুগী হাঁটু উঠতে পারি নি সেরকম

আগের মতোন তো আমি আর কোন কাজকর্ম করতেও পারি না এখন ঘরেই ওষুধ খাচ্ছি আর এ করছি বসেই আছি আর এখন আগের মতোন তো আমি মানে কোনো কিছু করতেই পারবো না এখন ঘরেই বসে আছি আর কোনো কাজকর্ম কোনো কিছু হাঁটা বলো ইয়ে বলো করতে পারছি না